আমি এই কোম্পানির জিনিসটা ইউজ করতে চেয়েছিলাম কিন্তু এতো পরিমানে জিনিসটার দাম বাজারে এর থেকে অনেক কম দাম অন্য কোম্পানির একটা ফেসওয়াশের কিন্তু সেইটা বাজার মূল্য পঁচিশ টাকা ওজনও সেইটা বেশি আর এইটার এই কোম্পানির ফেসওয়াশের বাজারের মূল্য অনেক বেশি এবং ওজনেও কম আমি চাই এই এই জিনিসটার বাজারে আরও দাম কমুক তবে আবার সাধারণ মানুষ আরও বিক্রি হবে কিন্তু এতো দাম বাড়ার কারণে সবাই তো আর কিনতে পারছে না জিনিসটা তাই অন্য কোম্পানির জিনিসটা মানুষ কিনেছে আমিও কিনেছি খুবই ভালো সব কিছুই ভালো কোনো মুখে দাগদুগ কিছুই নেই অন্য কোম্পানির জিনিসটাই কিন্তু এই কোম্পানির জিনিসটায় যেটা আমি ইউজ করতাম সেই কোম্পানির জিনিসটাতে কিছুই বেরাতো না অথচ সবই ভালো সবই ঠিকঠাক কিন্তু দামটা প্রচুর বেশি আমি চাই কোম্পানির কাছে আমার বিশেষ অনুরোধ যেমন কোম্পানি দামটা কমায় যেমন সাধারণ মানুষ এই জিনিসটা আবার কিনতে পারে আবার বাজারে তাদের নাম উঠুক যে কোম্পানির খুব ভালো জিনিস বেরিয়েছে